আমি এক ছয় দু হাজার তেইশ নাগাদ দুর্গাপুর থেকে আসানসোলে যাওয়ার জন্য ওলা থেকে ক্যাব বুক করেছিলাম অনলাইন মারফত কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন গাড়িটি আসে এবং আমি সেই গাড়িটিতে উঠে বসি এবং রওনা দিই তো আমি সেই গাড়ির সার্ভিস সম্পর্কে মনঃক্ষুণ্ণ হয় কারণ গাড়িটি অপরিষ্কারাচ্ছন্ন ছিল গাড়ির ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিলেন গাড়িটির সিট ছেঁড়া ছিল এবং গাড়িটির মধ্যে থাকা এয়ার কন্ডিশনার খুবই অবস্থায় ছিল এই কারণে আমি কম্পানির কাছে অভিযোগ জানাতে চাই যে এ রকম গাড়ি দেওয়া আপনাদের কখনই উচিত হয় নি